হ্যাঁ আমি নিজের থেকে বানানো রান্না করেছি রান্না করা বলতে আমি মনে করি সবজি তরকারি রাঁধতে আমাকে খুব ভালো লাগে সবাই যেভাবে রান্না করে আমি সেভাবে না করে আমি প্রায়ই সব রকম সবজি দিয়ে ঝোল করে থাকি লোকে যেমন এই সবজি ওই সবজি বেছে দেয় আমার কিন্তু সেটা ঠিক নয় আমি সব সবজি দিয়েই তরকারি করতে ভালোবাসি এটা আমি বাড়ির কাছ থেকে না শিখেই আমি নিজেই শিখেছি এছাড়া চাউমিন তৈরি বাড়ির করে দেখেছি এক দিন হঠাৎ শখ গেল যে আমি নিজে চাউমিনটা বানাবো দেখলাম নিজে বানিয়ে প্রথমে চাউমিনটা নিয়ে এসে সিদ্ধ করে খানিকক্ষণ জল ঝড়িয়ে রেখে দিলাম তারপর সেটা সাদা তেলে মাখিয়ে খানিকক্ষণ রেখে দিলাম সেটাকে ভাজলাম ভাজার পর নানান সবজিগুলো ভেজে নিয়ে যেমন বাঁধাকপি বটবটি গাজর আলু বিন ইত্যাদি সবজিগুলো ভেজে নিয়ে যখন চাউমিনটা তাতে তুলে দিয়ে ভাজলাম এবং শেষে একটু চাউমিনের তেল দিলাম ও ডিম দিয়ে ভেজে চাউমিনটাকে নামালাম চাউমিনটা এতো সুন্দর তৈরি হয়েছিলো আমাকে সেই থেকে চাউমিন বানাতে ভালোও লাগে খেতেও ভালো লাগে এবং এই চাউমিন বানানো আমাকে আস্তে আস্তে অন্যান্য জিনিস বানানোর প্রেরণা দিচ্ছে